আমি একটি পুরোনো বই পড়েছিলাম যেখানে এক ভদ্রলোক অব্যবহৃত জিনিসপত্র বিশেষত আমাদের যেগুলো ফেলে দেওয়া জিনিসপত্র সেই জিনিসপত্র দিয়ে নতুন জিনিস কীভাবে তৈরি করা যায় যাকে আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারি সেই জিনিস সেই জিনিসের উপর লেখা একটি পুরোনো বই যা পড়ে সত্যিই আমি মুগ্ধ হয়েছিলাম যে এমন কিছু জিনিসপত্র আছে যা আমরা সাধারণত ফেলেই দিয়ে থাকি সেই ফেলে দেওয়া জিনিসপত্র থেকে আমরা নতুন ধরনের ঘর সাজানোর জিনিস বলুন বা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিস যা আমরা তৈরি করতে সক্ষম হই সেটাই ওই বইটার মধ্যে লেখা আছে এবং বইটা আমার খুব ভালো লেগেছিল একটা সময় আমি আমাদের পাড়ার বই পড়ার ক্লাবে যোগ দিয়েছিলাম এবং সেখান থেকে অনেক নতুন নতুন বই আমরা পড়েওছিলাম